সারাদিন জল প্রয়োজন হয় মোটামুটি যেকোনো প্রাণীরই প্রাণী মাত্রেই সারাদিন জল প্রয়োজন হয় তো মোটামুটি আমরা বিভিন্ন ভাবে ভা ভাগে সেগুলোকে ভাগ করে নিই জল হচ্ছে জীবন জলই সবাইর সবার দরকার হয় য সে প্রাণী হোক গাছ হোক জলজ উদ্ভিদ হোক বা মাছ হোক যেকোনো প্রাণী বলতেই জলের প্রয়োজন আর জলের প্রয়োজন এই কারণে যে জল না পেলে শরীরের যে শ কোষগুলো সব শুকিয়ে যেতে পারে বা পরোক্ষণেই মানে তার স্ট্রোক হয়ে যেতে পারে বা তার নানা ধরণের রোগ চলে আসতে পারে তো জল প্রয়োজন নাই এমন খুব কম সং সংখ্যক ব্যাপারই আছে আমাদের যেমন দৈনন্দিন জীবনে খাবার খেতে জলের দরকার স্নান করতে জলের দরকার যেকোনো কাজ করতে জলের দরকার কাপড় ধোয়াধুয়ি কাপড় কাচাকাচি করতে জলের দরকার তেমনই স সাপ ব্যাঙ নানা ধরণের প্রজাতির সরীসৃপ নানা ধরণের প্রাণী গরু কুকুর ছাগল প্রত্যেকেরই জলের প্রয়োজন হয় জল ছাড়া মানুষ বাঁচে না যার জন্য জলই জীবন জলই আমাদের প্রয়োজনের অধিকভাবে আমাদের আশা মেটায়